বাংলা ভাষা বিকাশের ইতিহাস তেরোশো বছর পুরোনো চর্যাপদে ভাষার আদি নিদর্শন অষ্টম শতক থেকে বাংলায় রচিত সাহিত্যের বিশাল ভান্ডারের মধ্য দিয়ে অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা তার বর্তমান রূপ পরিগ্রহন করে বাংলা ভাষার লিপি হল বাংলা লিপি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা ভাষার মধ্যে শব্দগত ও উচ্চারণগত সামান্য পার্থক্য রয়েছে বাংলার নব জাগরণে ও বাংলার সাংস্কৃতিক বিবিধতাকে এক সূত্রে গ্রন্থনে এবং বাঙালি জাতিয়তাবাদের বিকাশে তথা বাংলার দেশ গঠনে বাংলা ভাষা ও সাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে